আমি সামনের উইকে একটা ঘুরতে যেতে চাই বাইরে তো সেখানে যাওয়ার জন্য আপনার গাড়িটা আমি নিতে চাই আপনি পার কিমি কত করে নেবেন সেটা আপনি আমাকে জানান যাতে আমরা কিন্তু যাবো ছ থেকে আটজন তো আপনার বাইক গাড়িটাতে হবে বলে আপনার কাছকে এলাম যাতে আপনি এটা আমাকে বলে দিন যে কত করে আপনি নেবেন আর আমরা সেরকমভাবে বেরোতে পারি আপনার গাড়ির কিন্তু সমস্ত যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু আপনি আমাদেরকে সঙ্গে দিয়ে দেবেন তো আমরা আপনারা বলুন যে পার কিমি কত করে নেন কারণ দেখুন আমি যেটুকু শুনেছি এক কিমিতে কেউ দশ টাকা নেয় দু কিমিতে কেউ কুড়ি টাকা নেয় তিন কিমিতে তিরিশ টাকা নেয় এরকম সবাই নেয় তা আপনি যেটা আমাকে যেরকমভাবে বলবেন আপনি যদি পার কিমি একটু সাত টাকা করে নেন তাহলে কিন্তু আমার খুব সুবিধা হয় তাহলে আমরা অনেকটা যা রাস্তা তো জার্নি করবো তো আমাদের একটু বাজেটটাও ফ্রেণ্ডলি হয়ে যাবে তো আপনি বলুন যে আপনি আমাদের কাছ থেকে ঠিক কত টাকা নেবেন হ্যাঁ অবশ্যই কিলোমিটারের উপরেই হবে আপনারা ঘুরে আমরা ঘুরে আসলেই তারপরেই পেমেন্ট হবে অ্যাডভান্স যদি আপনার কিছু লাগবে তো আপনি সেটা আমাদেরকে বলতে পারেন কিন্তু আমরা যে ঘুরতে যাবো সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য আপনার গাড়িটি আমার সবথেকে সুযোগ্য বলে মনে হয়েছে আর আপনাদের তরফ থেকেও যদি কেউ যেতে চায় তাহলেও কিন্তু সে যেতে পারে আমাদের সাথে অবশ্যই একজন আপনাদের দিক থেকে গেলে সুবিধেই হয় কারণ এতোগুলো রোড ট্রিপ আছে তো রোড ট্রিপেতে রেন্টাল গাড়ি বুক করা মানে অনেকটাই চাপের হয়ে যায় তো ঠিক আছে আপনি বলুন যে আপনার কী রকম কী ব্যবস্থা করতে হবে আপনি তাহলে সমস্তটা ব্যবস্থা করে রাখবেন আমরা এসে কিন্তু এই দিনে নিয়ে যাবো